হ্যাঁ হ্যালো এটা কি প্রবীর স্টেশনার্স অ্যান্ড গিফট সেন্টার হুম আমি শুনলাম যে আপনার ওখানে জন্মদিন ইত্যাদি পালন করার জন্য যে পার্টির সব সামঞ্জস্য বা গিফট আইটেম কী কী পাওয়া যায় হুম তো আমার আজকে তো আট এগারো তারিখ তো আমার আঠারো তারিখ সামনে একটা বান্ধবীর জন্মদিন আর কি তো সেই জন্য আমি গিফট কিনতে চাই ধরুন ধরুন ধরুন এক হাজার থেকে দেড় হাজারের মধ্যে যে সব গিফটগুলো আছে সেগুলো আপনি যদি একটু বলেন আচ্ছা আচ্ছা আচ্ছা মেয়ে তো মানে হারের সেট বা অন্য কিছুর সেট ইত্যাদি এগুলো দিলে কেমন ভালো হবে আচ্ছা একটু দামি মানের করা যাবে না মানে হাজার থেকে দেড় হাজারের মধ্যে আচ্ছা আর আমি পার্টিটা মানে করার জন্য যে সব জিনিসগুলো ধরো পার্টি পপার ইত্যাদি মানে মানে পার্টির জন্য যে বেলুন ইত্যাদি যেগুলো লাগে হুম আর আর ও আচ্ছা আর আমি তাহলে ওই হারের একটি সে হার কানের এবং আরও কিছু যে সব মিলিয়ে যে বারো তেরোশো টাকার মধ্যে এবং পার্টির জন্য যে সব জিনিসগুলো থাকবে সেগুলো আর একটি ক্যাডবেরি ক্যাডবেরি সেলিব্রেশানের একটি প্যাকেট নিতে চাই তাহলে আমার কী কী চাই আমি আমার কী কী চাই আমি সেটা ষোলো তারিখ যাচ্ছি লিস্ট লিস্ট করে নিয়ে তো সেটা আমি আপনার কাছ থেকে নিয়ে চলে আসবো

ঠিক আছে হুম